রান্নাঘর আমার এবং আমার বাড়ির সমস্ত সদস্যদের জন্য যেন এক থাকে তারা সবাই সকলে এক সাথে একভাবে মিলিত হয়ে যেন কাজকর্ম করতে পারি এবং খাবার রান্না করতে পারি পরিবেশন করতে পারি এবং আনন্দ সহকারে সেটা খেতে পারি এটাই আমার কাম্য